আমরা প্রথমে সকালবেলা উঠে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি পরিষ্কার রাখার চেষ্টা করি তার পরে জল দিই চারিদিকে জল দিই জল দিয়ে পরিষ্কার ধোয়া হয় তার পরে হচ্ছে আমরা নর্দমাগুলোকে পরিষ্কার রাখি তারপর ময়লার গাড়ি আসে যে সব আমাদের বাড়িতে আবর্জনা ময়লার গাড়িতে আমরা তুলে দিই চারিদিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ব্লিচিং পাউডার দিই যেখানে জল জমতে দিই না আশেপাশে যেগুলো স্থানে জল জমে সেগুলোকে আমরা পরিষ্কার করে রাখি এবং নর্দমাগুলোকেও আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে কোনো দুর্গন্ধ না আসে আশেপাশে বাড়িগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা চেষ্টা করি আর সবসময় ঝাড়ন দিয়ে আমরা ওগুলোকে পরিষ্কার রাখি